আপনার সংস্কৃতির জন্য নির্দিষ্ট কিছু শিল্প ও কারুশিল্প কাপড়ের উপকরণগুলি কী কী আমাদের নির্দিষ্ট কিছু শিল্প কারুশিল্প কিছু উপকরণ হল যেমন কাঁথা সেলাই সুঁতির কাপড় এখন এগুলি প্রচলিত এগুলি ভালো খুব বেশি পরিমাণে চলছে এখন প্রতিটি বাড়িতে প্রতিটি প্রায় সমস্ত বাড়িতেই এখন সুতির কাপড় তৈরি হয় এবং কাপড়ের উপর যে সব ডিজাইন বেরোচ্ছে সে সব ডিজাইন তৈরি হয় কাপড়ে এবং কাপড়ের উপরে যে সব জড়ি বসানো হয় সে সব জরির কাজও হয় এখন প্রতিটি বাড়িতে এসব চালু হয় এবং কাঁথা সেলাই কাঁথা সেলাই এখন প্রতিটি বাড়িতেই প্রায় চলে কারণ এখন কেউ আর কাঁথা সেলাই সবাই পারে বলে এখন আর কেউ আর কাঁথা সেলাই কিনতে চায় না কাঁথা ও এবং লেপ টেপ কেউ কিছু কিনতে চায় না এখন নিজেই সব কিছু করে নেয়